হ্যাঁ দাদা আপনার তো স্টেশনারি দোকান তো অ্যাকচুয়ালি আমাদের একটা স্কুল আছে ওখানে আমার কিছু মানে স্টেশনারি জিনিস লাগবে যেমন আমাদের পঞ্চাশজনন স্টুডেন্টের জন্য যেমন কিছু খাতা পঞ্চাশটা পেন পঞ্চাশটা বর্ণ পরচয় বই হ্যাঁ এইগুলো মানে টোটালি আমাদের নেওয়া হবে এবার আপনাদের ওখান থেকে কিরম কি ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা হ্যাঁ বলুন আমাদের এই পাঁচ ছ দিনের মধ্যে দিলে ভালো হতো হ্যাঁ সেটা তো অবশ্যই